একটি নলকূপ গ্রামের বিভিন্নভাবে কাজ করে বা কাজে আসে এর এর মাধ্যমে একটি চাপা কল বা একটি ক টিউবওয়েল বা নলকূপ এ হাতের সাহায্যে ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের সাহায্যেও এটি ব্যবহার করা যেতে পারে আমাদের গ্রামে বিভিন্ন বড়ো বড়ো নলকূপ বা কূপ রয়েছে যার সাহায্যে সবাই জল ব্যবহার করে এই জল শুধুমাত্র পানীয় হিসাবেই নয় এই জল কৃষিকার্যের সেচের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এর দ্বারা সেচের কাজ বা বিভিন্ন জল এর দ্বারা সংগ্রহ করা হয় এবং অন্যান্য কাজেও ব্যবহার করা হয়